আমরা আগে চলিত বাংলা ভাষায় কথা বলতাম এখন আমরা সাধু বাংলা ভাষায় কথা বলি এবং কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের অনেকটাই উন্নতি হয়েছে এবং উন্নতি হওয়ার কারণে আমাদের দেশকে অনেকটাই ভালোভাবে বাংলা শেখানো ও অন্যান্য দেশের মাধ্যমে শিক্ষক আনি এনে বাংলা ভাষা শেখানো হয়েছে এবং পরিবর্তনশীল দেখতে গেলে আমাদের বাংলাদেশ অনেকটাই উন্নত উন্নতির কারণে বাংলা ভাষা উন্নত আমাদের মধ্যে বাংলাতে রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কবিতা ছড়া এবং গল্প অনেক অনেক গান এবং অনেক কিছু লিখেছেন যেমন বিদ্যাসাগর রয়েছেন আমাদের যিনি রাস্তায় ল্যাম্প পোস্টে বসে পড়া পড়াশুনো করেতেন তিনি এখন অনেকটাই উঁচু পদে রয়েছেন তিনি আমাদের জন্য অনেকটাই সাহিত্য সাহিত্য গল্প অনেক কিছু লিখে গিয়েছেন তার মধ্যে ও একটি অন্যতম হল বিদ্যাসাগরের নীতিকথা এবং বিদ্যাসাগরের গল্প তো বিদ্যাসাগরের গল্প পড়তে গেলে আমাদেকে অন্য দেশে অন্য আগেকার যুগের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয় দেখানো হয় কী কী ভাবে কী করা হতো তার জন্য আমাদের দেশকে অনেকটাই স্বাধীনভাবে চালিত করা হয়েছে এবং আমাদের পরিবর্তনভাবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের বাংলা ভাষা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে এবং অন্য ভাষা আস্তে আস্তে আমাদের বাংলা ভাষাকে ঘেরাও করে রয়েছে তবুও আমরা বাংলা ভাষা ছাড়তে রাজি না বাংলা ভাষার উপরে কোনো ভাষাই আমাদের কাজে চলছে না বাংলা ভাষা সব থেকে সাধু ভাষা বাংলা ভাষার মতো কোনো ভাষাই আর নেই